হ্যালো ম্যাম ম্যাম আমি এখন মাধ্যমিক দেব এ বছরে তো মাধ্যমিকের পরে কী নিয়ে পড়লে ভালো হবে তো সায়েন্স নিলে ভালো হবে এবং সায়েন্সের মধ্যে কী কী সাবজেক্ট এগুলো ভালো করে পড়তে হবে যদি একটু বলে দেন আমি ম্যাম এই মাধ্যমিক দেব এ বছরে তো সে জন্যই জিজ্ঞাসা করছিলাম আচ্ছা যদি ধরুন আমি আচ্ছা আমি সায়ন ঘোষ বলছি আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে আমার বয়স এখন ম্যাম সতেরো বছর এখন মাধ্যমিক দেব এ বছরে টেন্থে পড়ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার ফ্যামিলিতে বাবা মা দিদি এনারাই আছে হুম হুম হুম হুম হুম হুম আমার ইচ্ছে ইচ্ছে ইচ্ছে তো ম্যাম ইঞ্জিনিয়ারিং পড়ার তো সেজন্য এ উচ্চ মাধ্যমিকের পরে ইঞ্জিনিয়ারিং করতে করা যাবে তো ভালো মতো করে আচ্ছা আচ্ছা

ম্যাম আমার ম্যাম আমার ইচ্ছা কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করার হ্যাঁ হ্যাঁ এখন তো কোচিং আছে তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে ম্যাম ভবিষ্যতে কোনো চাকরি পাওয়ার সুযোগ আছে তো

আচ্ছা ম্যাম ঠিক আছে ম্যাম আমি তাহলে আপনাকে পরে আবার কল করব কল করে আবার ভালোভাবে ডিটেলসে জানব ও কে ম্যাম